হ্যাঁ দাদা বলুন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারব অবশ্যই পারব আপনি কালকে এসে একটু দোকানে দিয়ে যাবেন না না না আমি সেখানটায় নেই জানেন তো ওই জায়গায় একটু সমস্যার জন্য আমি আপনি ওখান থেকে একটু ভিতরে আসবেন গলিতে আর নাম বলবেন সবাই দেখিয়ে দেবে কোনো সমস্যা নেই পাশে আমি তার ওর থেকে বড় দোকান এবং ভালো জায়গায় দোকান নিয়েছি আমি ওই পুরনো দোকানের ওখানেই এসে দোকানের গায়ে একটা দোকানের গায়ে একটা ব্যানার মারানো আছে আর যদি নাও তাও না চিনতে পারেন তাহলে একজনকে জিজ্ঞাসা করে নেবেন ওখানে দেখিয়ে দেবে না না না দাদা মিসটেক হওয়ার কোনো বিষয় না দাদা এই এত দিন ধরে দরজির কাজ করছি মিসটেক হবে আপনি কী বলছেন এগুলো

না না না না না মিসটেক হওয়ার কোনো বিষয় নেই মিসটেক হওয়ার কোনো বিষয় নেই আপনি নিঃসন্দেহে আসতে পারেন আপনি কোনো টেনশন করবেন না অবশ্যই অবশ্যই অবশ্যই না না আমরা আমরা দেখুন আমাদের কোয়ালিটি মেনটেন করাটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য আমরা কোয়ালিটির সাথে কোনো আমরা ইয়ে করি না সমঝোতা করি না আপনি নিশ্চিন্তে থাকতে পারেন দেখুন কালকের মধ্যে আপনি পাঠিয়ে দিন কোনো সমস্যা নেই কালকের মধ্যেই দিন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে